হ্যাঁ আমার ঠাকুরদা পারিবারিক বা বড় বড় অনুষ্ঠানে মাংস রান্না করতেন তারপর সেই রেসিপি আমার বাবা জানতেন এবং বাবাও এখন পর্যন্ত রান্না করেন তার পরে সেই রেসিপির প্রযুক্তিকে আমিও শিখেছি তার পরে সেই রেসিপি এখন আমি আমার বাড়িতে বা বড় বড় ছোটো যে কোনোই অ্যারেঞ্জমেন্ট হোক না কেন তাতে আমি সেইটা করে থাকি এবং সবাইকে অনুভূতি বা তৃপ্তি করে খাইয়ে থাকি